সব মানুষেরই একটা মাটির টান আছে আমার মাটির টান বলতে আমার বাপের বাড়ি যে আমি যেখানে বড়ো হয়ে উঠেছি আমার যেখানে ছোটোবেলা কাটানো আমার জন্মস্থান আমার বাপের বাড়ি জয়পুর গড়জয়পুর পুরুলিয়ার একটি গ্রাম সেখানেই আমার জন্ম সেখানেই আমার ছোটোবেলা কাটানো থেকে বড়ো হয়ে ওঠা সেখানে আমার মাটির টান তো অবশ্যই আছে কারণ আমার মা বাবার ভাই বোন দিদি দাদা বাড়ির সকল সদস্যদের সাথে একসাথে বড়ো হয়ে ওঠা সবকিছু মিলিয়েই আমার একটা সুন্দর অতীত আছে যেটা নিয়ে আমি এখনও স্মৃতিচারণ করে থাকি এবং সেই সম্পর্কে আমার মনে রাখার মতো অনেক ঘটনা আছে অনেক ভালো ভালো ছোটোবেলার স্মৃতি প্রত্যেকের জীবনেই থাকে সেরকম ঘটনা আজও আছে এখন বিবাহসূত্রে আমি পুরুলিয়া শহরের বাসিন্দা এখনও মাঝে মাঝে আমি যাই আমার যখন বাপের বাড়ি তখন পুরোনো বন্ধুদের সাথে পুরোনো আত্মীয়দের সাথে পাড়ার কাকিমাদের সাথে দেখা হয় খুব ভালো লাগে স্মৃতিগুলো আবার জেগে ওঠে নতুন করে আবার ফিরে যেতে ইচ্ছে করে সেই ছোটোবেলায়